শুধু উত্তর চব্বিশ পরগনায় নয় প্রতিটা জেলায়ই যেসব মানুষেরা বা যেসব সংস্থা কোনও কিছুর উন্নতি করার চেষ্টা করে তো সেইক্ষেত্রে নানারকম বাধা বিপত্তি এসেই থাকে এবং সেটা যদি ঠিকঠাক যদি সৎ পথে হয় তবে এবং সেগুলো তারা চেষ্টা করে বা আমরা চেষ্টা করি সেগুলোকে ওই বাধা বিপত্তিগুলোকে উদ্ধার করার এবং কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি কম আসে কিছু ক্ষেত্রে বেশি আসে আমার মতে সেগুলোর সঙ্গে সম্মুখীন হওয়াটাই ভালো এবং সম্মুখীন হলে দি এবং একটু অপেক্ষা করলে ফলাফল ভালো পাওয়া যায় এবং আমি বলবো কী না যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো যেন সঠিক হয় একটুখানি